বলি কোথায় আছিস বাইরে তোর তো বাড়ি চলে আসার কথা তুই বাইরে কী করছিস বন্ধুর সাথে ওসব জানিনা তাড়াতাড়ি ঘরে আয় ঠিক আছে তাড়াতাড়ি ঘরে আয় তোর এই যে অনেক ওই বাবার যে ওই আত্মীয় আছে না ওনারা সবাই এসেছেন ওনার আত্মীয় ওনার ছোটো ছোটো ছেলে মেয়ে দুটো আর তার সাথে ওনার একটা বন্ধু ওনারও ওনার মা বাবাও এসেছে তো তাড়াতাড়ি চলে আয় আর আসার সময় মেচা সন্দেশটা নিয়ে আসিস দেরি কত দেরি হবে বাবা রে দুঘণ্টা না না না তাড়াতাড়ি আয় তোর বাবা রাগ করবে না না বাড়ি আয় জলদি তোর বাবা খুব রাগ করবে আর আসার সময় কুড়িটা মেচা সন্দেশ নিয়ে আসবিই তোর বাড়ি ফেরার কথা কিন্তু তুই এখনও বাইরে আছিস কার সাথে ঘুরছিস তুই কোন বন্ধুর সাথে ঘুরছিস তুই আচ্ছা পরে বলব ওটা আমি পরে তোর দেখছি কিন্তু দুঘণ্টা নয় তুই তাড়াতাড়ির মধ্যে তিরিশ মিনিটের মধ্যে চলে আয় কিন্তু তোর বন্ধুকে বল একটু দাঁড়াতে তুই একটু আয় তিরিশ মিনিটের মধ্যে সম্ভব হলে খুবই ভালো তাড়াতাড়ি আয় আর মেচা সন্দেশটা আমাকে ধরিয়ে চলে যাবি টাকা নেই তো তাহলে আমি একটা কাজ করছি আমি তোকে ফোনে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ আমি তোমাকে ফোনে পাঠিয়ে দিচ্ছি কিন্তু আসার সময় কিন্তু নিয়ে আসবিই আর তাড়াতাড়ির মধ্যে আসবি তিরিশ মিনিটের মধ্যেই আসবি হ্যাঁ তোর বন্ধুকে বল ওইখানে দাঁড়াতে ওকে দুঘণ্টা সময় দে ওকে আর একটা বন্ধুকে ফোন করে দে যে ওর সাথে থাকুক আর তুই একটু আমার কাজটা করে দে বাবা অনেক আত্মীয় স্বজন এসেছে ওদের সাথে কিন্তু বসে নিয়ে তোকে একটু আলাপও করিয়ে দেবো তো তাড়াতাড়ি চলে আয় আধঘণ্টার মধ্যেই চলে আয় সন্দেশটা দেখ তোর পাড়ার বাইরে যে সন্দীপ গলি আছে ওইখান থেকে কুড়িটা কিন্তু নিয়ে আসিসই ঠিক আছে আর যদি পয়সার যদি কোনো সমস্যা হয় তাহলে তুই ওই দোকানদারকে বলিস যে আমি পরে টাকা দিয়ে চলে আসবো ও টাকা নিয়ে কোনো ভাবতে হবে না তুই কম যত জলদি সম্ভব চলে আয় তিরিশ মিনিটের মধ্যে চলে আয় কারণ দুঘণ্টা পরে এলে কিন্তু তোর বাবা খুবই রাগ করবে হ্যাঁ হ্যাঁ কুড়িটা নিয়ে যেতে পারিস আর তোদের যদি মনে হয় যে তুই দুটো খাবি তো তার সাথে তুই তোর জন্য দুটো নিয়ে নিতে পারিস টাকা পয়সার কোনো ব্যাপার নেই ঠিক আছে বাবা জলদি চলে আয় ঠিক আছে আয়